বাইক চালানো মানুষের জীবনে একটা খুবই ভালো পজিটিভ ইম্প্যাক্ট খুলে কারণ দেখবেন আপনার যখন খুবই কোনো কিছুর জন্য মানুষের তো সব সময় সব দিন সমান সমান থাকে না কোনো কোনো সময় আপনার ভালো লাগে কোনো কোনো সময় আপনার মুড সুইং হয় কোনো কিছুর টেনশানে ফিউচার টেনশান বা বিভিন্ন রকম ফ্যামিলি টেনশান তো থাকে মানুষের মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু নিয়ে টেনশান থাকে তো আমি সব সমময় বলবো যে বেশিরভাগ থাকে মিডিল ক্লাস যারা তাদের তাদের টেনশান একটু বেশি থাকে ফ্যামিলি চাপ থাকে কেরিয়ার চাপ থাকে টেনশন থাকে তো তাদের ক্ষেত্রে যে বাইকে বাইক চালানোর যে ব্যাপারটা তো আপনার হয়তো কোনো কিছুর জন্য আপনার মুডটা খারাপ হয়ে গেলো টেনশানে ভালো লাগছে না তো আপনি যদি বাইক নিয়ে একটু দেখেন একটু ঘুরে আসি এরকম যদি আপনি ভাবেন যান তো আপনি দেখবেন যে আশেপাশের পরিবেশ দেখবেন বা আশেপাশের কোনো ট্যুরে গেলেন তো দেখবেন আশেপাশের পরিবেশ দেখবেন বা বিভিন্ন ধরনের আরও সংসারে দেখবেন যে অনেকের অনে কিছু না কিছু নিয়ে সমস্যা থাকে তো তখন মান হয়তো আপনার আপনার আমার যে সমস্যাটা তো একই সমস্যা হলে তখন দেখবেন আরও মানুষ আছে যে তারা তো হয়তো আমাদের থেকে আরও ও তারা আমাদের থেকে আরও খারাপ আছে তারা আরও ভালো নেই তো সব সমময় এগুলো যখন দেখতে পাবেন এক জায়গা থেকে আরক জায়গায় যখন যাবেন বাইকে করে আপনি তো দেখবেন যে তখন আপনার একটু মনে সাহস হয় যে না আমরা যা আমরা তো যাও ভালো আছি তো আমাদের থেকে হয়তো আরও অনেকে আছে যারা আমাদের থেকেও খারাপ আছে তো তা তখন আপনি এগুলো ভেবে একটু স্বস্তি পাবেন তো এরকম আপনি যখন বাইক চালিয়ে যান তখন একটা মনোরম পরিবেশ মানে চারিদিকের বাতাস মানে মনটাও একটু ভালো লাগে শান্তি লাগে আপনি নিজের মধ্যে মানে সেলফ নিজের সেলফকে যে একটা মানে ফ্রি দিয়ে ফ্রি দিতে পারবেন একটু ও ফ্রি হতে পারবেন তো দেখবেন আপনার লাইফ এবং আপনার মানে আপনার যে টেনশানটা সেখান থেকে আপনি অনেক মুক্ত হতে পারবেন তো অবশ্যই বলব যে বাইক চালানো একটা পজিটিভ ইম্প্যাক্ট খুলেছে আপনার আমাদের দৈনন্দিন জীবনে